ড্রাইভারদা আসানসোল থেকে কলকাতা পৌঁছতে সাড়ে তিন ঘন্টা টাইম লাগে তো আড়াই ঘন্টা হয়ে গেল আমরা পানাগড় জ্যামে ফেঁসে আছি তো বিকল্প কোনো রাস্তা আছে কি তিনটের মধ্যে আমাকে পৌঁছতে হবে আর এখান থেকে আর কত সময় লাগবে কলকাতা পৌঁছোতে